পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা কীভাবে এবং তার শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্যের ব্যাপারটাকে মোকাবিলা করা যায় সেইটা নিয়ে বলতে হলে প্রথমেই বলতে হবে যে যদি দেখা যায় যে পশ্চিমবঙ্গে শুধু বাংলা ভাষার ওপরেই জোর দেওয়া হয় সেটা কিন্তু একদমই নয় বাংলা ভাষার সাথে সাথে আমাদের দেশে আমাদের জেলায় যেরকম জেলায় এবং আমাদের রাজ্যে যেরকম নানারকম ভাষাভাষির মানুষ বাস করছে ঠিক সেরকমভাবে বাংলা ভাষা ছাড়াও আমাদের রাজ্যে অন্য অনেক ভাষার ওপরে জোর দেওয়া হয় যেরকম বাংলা মিডিয়ামগুলিতেও হিন্দি শিক্ষা এবং ইংরেজি শিক্ষা দেওয়া হয় কিন্তু যদি ধরুন যে কোনো বাঙালি অবাঙালি ছাত্র কোনো বাংলা মিডিয়ামে পড়তে গেল তখন সে কিন্তু নানারকম প্রবলেম ফেস যেহেতু তাদের সমস্ত বিষয়টায় বাংলায় পড়তে হয় সেক্ষেত্রে আমরা প্যারালালভাবে কোনোরকম মানে সমান্তরালভাবে কোনোরকম একটা অনুবাদ ব্যবস্থা রাখতে পারি যেখানে অনুবাদ পরিষেবা বা সংস্কৃতিক সংবেদনশীল পরিশিক্ষণ যেটা আমরা বলতে পারি মানে যেখানে ধরুন শিক্ষকরা একই বিষয়ের জন্য দুটো শিক্ষক রয়েছে একটা শিক্ষক বাংলায় পড়াচ্ছে এবং একটা শিক্ষক ইংরেজিতে ইংরেজিটা পড়ালে কি হয় তাহলে যারা বাঙালি ছেলেমেয়ে তারাও ইংরেজি শিক্ষাটা নিতে পারবে এবং যারা নন বেঙ্গলি ছেলেমেয়ে তারাও ধরুন বাংলা এবং ইংরেজি দুটোই শিখতে পারবে এবং ধরুন যে যদি কেউ নন বেঙ্গলি ছেলেমেয়েদের যদি আমরা বাংলা মিডিয়ামে ভর্তির এই ব্যবস্থাটা করে দিই তাহলে ইংলিশ মিডিয়ামে বেসরকারি স্কুলগুলোর আধিপত্য কমবে আমাদের এখানে সরকারি স্কুলগুলোর মান অনেক উন্নত হবে এবং সবাই সেখানে সহজভাবে পড়াশোনো করতে পারবে